এই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে খিচুড়ি কেননা এইখানে বিভিন্ন ঠাকুরের মন্দির রয়েছে এবং এই মন্দির থাকার কারণে বিভিন্ন দেশ থেকে মানুষের মানুষের আসা যাওয়া রয়েছে এবং সে তো প্রতিটি মন্দিরে খিচুড়ির প্রসাদ এবং বাড়িতে বাড়িতে খিচুড়ি রান্না হয়ে থাকে এবং খিচুড়ির সাথে সাথে এখানে সরভাজা সরপুরিয়া এবং রসগোল্লা ও পান্তুয়ারও খুব এখানকার ঐতিহ্যবাহী খাবার এবং এখানে যা বিভিন্ন মন্দিরের বিভিন্ন দোকানে দোকানে এবং বিভিন্ন প্রান্তে বাজারে খাজা ভাজা এবং গজা এবং তাছাড়াও আরও কিছু বেশ কিছু এখানকার ভাত ডাল আলু পোস্ত এবং আরও বিভিন্ন এরকম খাবার যেমন সবজি রান্না এবং আরও বিভিন্ন কিছু রান্না তবে এখানকার বেশিরভাগই খিচুড়িটাই এই চলে কেননা বিভিন্ন রকম মন্দির রয়েছে এবং মন্দিরের প্রসাদ যেহেতু খিচুড়ি তাই যেমন এখানে কৃষ্ণ নদীয়ার কৃষ্ণ মন্দির রয়েছে সেখানে বেশিরভাগই খিচুড়ি প্রসাদ দেওয়া হয় এবং বাইরে থেকে যারা আসে তারা খিচুড়ি প্রসাদ খুব ও খেতে পছন্দ করে এবং খেয়ে তারা খুব ভালো বলে উপভোগ করা যায় তো সেহেতু এখানকার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে খিচুড়ি এবং খিচুড়ির সঙ্গে সরভাজাও রয়েছে সরপুরিয়া রয়েছে এবং পান্তুয়াও এখানকার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে